আমার গ্রামে বা আমাদের বাড়িতে স্থানীয় ঠাকুর বলতে আমরা গোপাল ঠাকুরকেই মনে করে থাকি যে গোপাল ঠাকুরকে আমরা ছোটো থেকেই মেনে থাকি সেই গোপাল ঠাকুর তার উপাসনায় আমরা অনেক আচার পালন করে থাকি যেমন তার তার ঘুম থেকে ওঠানো ঘুম থেকে ওঠানোর পর খাবার দাবার দেওয়া তার কিছুক্ষণ পর আবার তাকে স্নান করানো স্নান করানোর পর আবার খাওয়ার দেওয়া খাবার দেওয়ার পর তাকে একটু বিকেলে দোলনায় দোলানো দোলনায় দোলনায় দোলানোর পর আবার রা তাকে লুচি টুচি করে দেওয়া স্নান করানো ইত্যাদি তাকে ঘুম থেকে তোলা থেকে আবার রাত্রে ঘুমানো পর্যন্ত আমরা তার অনেক সেবা পরিষেবা নিজেদের মতো করে করতে থাকি এবং তিনিই আমাদের সবচেয়ে স্থানীয় ঠাকুর তার উপাসনায় আমরা আমরা অনেক অনেক কিছুই করে থাকি তাকে বি ঘুরতে নিয়ে যেতে হবে তাকে ঠিক বাচ্চাদের মতো উপাসনা করতে হবে বাচ্চারা যেমন সকালবেলা খাবার টাবার খেয়ে দেয়ে আবার স্নান টান করে ঘুমোয় তাকে দুপুরবেলা ঘুমোতে পাঠানো তার কাছে ঠাকুর নাম করা আমরা ইত্যাদি করে থাকি আমাদের এই উপাসনায় আমাদের এই নিজের ভক্তিতে আমরা তাই আমাদের ঠাকুরকে খুবই মেনে থাকি আমাদের গোপাল ঠাকুর আমাদের অনেক সা অনেক সা সাহস যোগায় তিনিই আমাদের সব স্থানীয় ঠাকুর বা পিতৃ ঠাকুর পিতৃ দেবতার ঠাকুর এই ঠাকুর আমাদের এর তাকে ঠিক আমাদের বাচ্চাদের মতোই তাকে সকাল সকাল থেকেই সব কিছু করানো হয় যেমন একটি বাচ্চা শিশুকে যেমন সব করানো হয় তেমনই আমরা একটি বাচ্চা শিশুর মতোই তাকে আমরা আচার বা করে থাকি তার সমস্ত ক্ষোভ আমরা নিজেদের মতো করেই পূরণ করে থাকি তিনিও আমাদের সব সময় সহায় থাকেন এই গোপাল ঠাকুরই আমাদের আমাদের একমাত্র ভরসা